হ্যাঁ আমি যখন স্কুলে পড়তাম আমাদের এখানে একটি বিজ্ঞান মঞ্চ ছিল সেখানে কিন্তু প্রত্যেক বছরই বিজ্ঞানের একটি অনুষ্ঠান প্রত্যেক বছরই অনুষ্ঠিত হতো শীতকালে মূলত সেই সময় কিন্তু আমি যে স্কুলে পড়তাম সেই স্কুল থেকে যেসব ছাত্রছাত্রীরা একটু শিল্পকলায় দক্ষ তাদের কে কিন্তু সেখানে একটি মডেল তৈরি করে নিয়ে যেতে বলা হতো এবং সেই সম্পর্কে যেসব মানুষেরা তা পরিদর্শনে আসতেন তাদের কে কিন্তু বোঝানোর একটা বিষয় ছিল এবং এছাড়াও আপনি যদি কোনো ছবি এঁকে থাকেন তা বিষয়েও কিন্তু আপনি সেটাকে বোঝাতে পারেন কেননা ছবির মধ্যেও এমন অনেক কিছু প্রস্ফুটিত হয় যা কিন্তু বলা বাহুল্য